দশ চার উনিশশো চুরানব্বই বারো দুই দুই হাজার দশ কুড়ি তিন দুই হাজার বারো তিরিশ পাঁচ দুই হাজার পনেরো উনতিরিশ দুই দুই হাজার কুড়ি